উনিশো নব্বইয়ের দশকে অর্থনৈতিক উদারিকরণের সময় থেকে দেশের পরিকাঠামো উন্নায়নের গতি বৃদ্ধি পায় আজকের ভারতের জলস্থল এবং আকাশ পাতাল নানান প্রকার পরিবহন ব্যবস্থা উপস্থিতি চোখে পরে যদিও দেশের মোট অভ্যন্তরীণ উপাদনের হার কম হওয়ার সর্ব স্তরেই সকল পরিবহনের ব্যবস্থাগুলি সহজলোভ্য হয়ে উঠতে পারেনি দেশের মাত্র দশ শতাংশ পরিবারের নিজস্ব মোটর সাইকেল রয়েছে ধনী পরিবারগুলি নিজস্ব মোটর গাড়ি রয়েছে এদের হার দুহজার সাত সাল হিসাবে শূন্য দশমিক সাত শতাংশ পরিবহন ব্যবস্থা আজও দেশের অধিকাংশ জনসাধারণের কাছে পরিবহনের একমাত্র উপায় এবং ভারতে গনপরিবহন ব্যবস্থাটিও বিশ্বের সর্বাধিক ব্যবহৃত পরিবহনের ব্যবস্থার অন্যতম উন্নয়ন সত্ত্বেও অসল পরিকাঠামো ক্রমবর্ধমান জনসংখ্যা একাধিক পরিবহন ব্যবস্থাকে সমস্যাকীর্ণ করে রেখেছে অন্য দিকে পরিবহন পরিকাঠামো ও পরিষেবার দাবিও দশ বছর দশ শতাংশ হারে বৃদ্ধি পেয়ে চলেছে রাজ্য সীমান্তে শুল্ক ও উচ্চপ্রদান অতি সাধারন ঘটনা চান্স ইন্টার্নেশনাল আনুমান চালক প্রতিবছর বছর পাঁচ বিলিয়ন মার্কিন ডলার পরিমাণ অথচ অর্থ উৎকোচ নিয়ে থাকেন তবে ভারত বিশ্বের যানবাহনের এক শতাংশ মালিক হলেও এই দেশে যানবাহনের ক্ষয়ক্ষতির পরিমাণ সারা বিশ্বের আট শতাংশ ভারতে মহানগরগুলির অত্যন্ত ঘন জঙ্গলবহুল অনেক বড়ো শহরে বাসের গড়বেগ ছয় থেকে দশ কিলোমিটার প্রতি ঘন্টায় ভারতীয় রাস্তা যানযটের কারণে যানবাহনগুলি জ্বালানী সাশ্রয় হারও খুব কম এইরকম জ্বালানী অপচয় করে ইঞ্জিন চালানোর জন্য একদিকে যেমন দেশের জ্বালানী ভোগের হাড় বৃদ্ধি পাচ্ছে তেমনি মেরেচুটে পরিবহন দূষণও ভারতের রেল পরিবহন ব্যবস্থাটি বিশ্বের অন্যতম দীর্ঘতম তথা চতুৰ্থ অতি ব্যবহৃত পরিবহন ব্যবস্থা দেশের প্রদেশিক বাণিজ্যে প্রসারের ফলে চাপ বাড়ছে বন্দরগুলির উপরও দেশের বিমানবন্দরগুলির ওপর যাত্রী পরিবহনের চাপ অত্যন্ত বৃদ্ধি পাওয়ায় এইগুলির সামগ্রিক আধুনিকরণের কাজ শুরু হয়েছে বৃদ্ধি পেয়েছে বৈমানিক ক্ষেত্রেও বিনিয়োগের হার গনপরিবহণ ব্যবস্থার মূল সমস্যাগুলি হলো অচল প্রযুক্তিকর ব্যবস্থার অদক্ষ ব্যবস্থাপনা দুর্নিতী অতিরিক্ত কর্মচারী শ্রম ও উৎপাদনশীলতার নিম্নহার গোলম্যান স্যাক্সের একটি সম্প্রতিক অনুমান অনুসার আগামী এক দশকের মধ্যে অর্থনৈতিক উন্নয়নকে তরান্বিত করতে ভারতকে এক দশমিক সাত ট্রিলিয়ন মার্কিন ডলার পরিবহন অর্থ ব্যয় করতে হবে এর মধ্যে পাঁচশো বিলিয়ন মার্কিন ডলার পরিবহন অর্থ বরাদ্ধ করা হয়েছে এক একদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়